আমার সবসময়ের প্রিয় খেলা হলো ফুটবল খেলা বিভিন্ন বাকি খেলাগুলির মধ্যে প্রায় সবথেকে বেশি জনপ্রিয় এই খেলাটি সারা পৃথিবী জুড়ে এটি একটি আউটডোর গেম বিশাল বড় স্টেডিয়ামের ভেতর ফুটবল খেলা হয়ে থাকে দুটি টিমে এগারো জন করে উপস্থিত থাকে এবং একটি বলের সাহায্যে এই খেলা হয় এই খেলা আমার ফেভারিট হওয়ার কারণ ছোটো থেকে আমি ফুটবল খেলা দেখেই বড় হয়েছি এবং আশেপাশে বন্ধুবান্ধবদের সাথে এই খেলাই খেলেছি ফুটবল খেলা সারা পৃথিবীর মধ্যে কিছু নামী প্লেয়ার হলেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো লিওনেল মেসি নেইমার জুনিয়ার ভিনিসিয়াস জুনিয়ার মারাদোনা পেলে এবং আরও অনেকজনই এই খেলার ফলে শরীর এবং মন উভয়ই ভালো থাকে